হ্যালো হ্যাঁ বলছি এটা কি মোবাইল শপ বলছি আমি মোবাইল নিতে চাই শুনলাম এই পুজোর সময় নাকি ডিসকাউন্ট আছে তো ডিসকাউন্ট হচ্ছে আচ্ছা ফোন সম্পর্কে তো খুব একটা ধারণা নেই নতুন ফোন কিনব তাহলে আপনি যদি বলেন যে কোন ফোনটা ভালো হবে হ্যাঁ এবারে একটু ভালো দেখেই ফোন নেব কেন এখন তো সবই মোবাইলেই অ্যাপসের মাধ্যমে হচ্ছে সেই জন্য দরকার আর কি তাহলে কী ধরনের নিলে ভালো হবে সবাই বলছিল রিয়েলমিটা ভালো হবে রিয়েলমিটা ভালো হবে কি হ্যাঁ আমি প্রায় কুড়ি হাজার টাকার মধ্যেই নেব আচ্ছা সবাই বলছিল ভিভো ওয়াই থার্টি ফাইভটা কী রকম আচ্ছা তাহলে আপনার দোকানটা কোথায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি সেদিনে যাচ্ছিলাম একজনের সাথে কথা হতে হতে আপনার নাম্বারটা দিল আমি সেই জন্য এক দিন তাহলে গিয়ে দামগুলো দেখব আর কোনটা ভালো হবে তাহলে বলবেন ঠিক আছে তাহলে দেখি এই দিন দুয়েকের মধ্যেই যাব রাখছি তাহলে